আমরা এবারে দার্জিলিং বেড়াতে গেছিলাম আমরা বাসে প্রায় আমরা গাড়িতে করে বেড়াতে গেছিলাম একটা ছোটো মিনিবাস করেছিলাম তো মিনিবাসে আমরা পঞ্চাশজন মতো ছিলাম আমরা ওখানে যাওয়ার পর আমরা বাসে তো সবাই সবাই বাংলা আমরা বাঙালি ছিলাম বাংলা ভাষায় সবাই আমরা কথা বলি সবাই আমরা বাংলাতেই বলতো কেউ সেরকম আলাদাভাবে ভাষা তো সেরকম খুব একটা কেউ জানেও না তো আমরা দার্জিলিঙে গিয়ে পৌঁছাই ওখানে পৌঁছানোর পরে ওখানে তো অন্য ভাষাভাষীর মানুষজন থাকে ওখানে ওরা তো বংলা একদমই বোঝে না আর সবাই বাংলা কথা বলছে ওরা তো কিছুই বুঝতে পারছে না প্রথমে গিয়ে আমাদের একটু অসুবিধায় পড়তে হয় যখন আমরা থাকা খাওয়ার ব্যবস্থার জন্য আমরা যোগাযোগ করতে থাকি যখন আমরা বাংলা কথা বলি ওরা তো কিছুই বুঝতে পারছে না তখন আমরা কি করবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না তারপরে ভাবলাম যে হিন্দি ভাষা তো এখন সবাই মোটামোটি সব জায়গায় কম বেশি করে সবাই মানুষজন জানে আমরা কি করলাম তখন যে আমরা হিন্দিতে কথা বললাম তখন হিন্দিতে বলতে ওরা খুব সহজেই ওরা বুঝে যায় তারপর ওরা আমাদেরকে ওরা থাকা খাওয়ার ওরা সব ব্যবস্থা আমাদেরকে করে দেয় আর তারপরে আমাদের আর কোনো অসুবিধা হয় নি